আমি একবার পাখির দেখা বলতে আমি একবার আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে মা দেখছি মাঠে ধান সব কাটছে তো কাটাও শেষ হয়ে গেছে সেই সময় দেখছি একটা বড়ো পাখি মানে হঠাৎ করে উড়ে এসে ওখানে ধান খাচ্ছে পাশে একজনকে জিজ্ঞোসা করলাম যে এই পাখি কী পাখিও কোনোদিন তো দেখি নি তো ওরা একটা নাম বললো কী ডাক পাখি না কী একটা পাখি তা যাই হোক আমার দেখা সেরা পাখি বলতে ওটাই বিরল সেরা পাখি বলতে এটাই